এখন যেভাবে টেকনোলজির উন্নতি হচ্ছে ছবি ছবি আঁকার ক্ষেত্রে কম্পিউটার অনেকটা জায়গা নিয়েছে কম্পিউটারে দিয়ে দিলে ছবি সহজেই সহজেই সেটা আঁকা হয়ে যায় রং করাও হয়ে যাচ্ছে আপনার পছন্দের মতন রঙ বা সাইজ বলে দিলে সেটা এরকমতোই হয়ে যায় ভবিষ্যতে এই টেকনোলজি শিল্পীদের জায়গায় নিয়ে নিতে পারে এটা কোন এটা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু আমি জোর গলাই বলতে পারি যতই টেকনোলজি শিল্পীদের জায়গা নিয়ে নিক না কেন শিল্পীদের মতো অত সুন্দর ড্রয়িং জীবন্ত ড্রয়িং কম্পি টেকনোলজি বা কম্পিউটার করতে কোনো দিনেই পারবে না